পশ্চিম মেদিনীপুরের জলবায়ু খুব ভালোও নয় খুব খারাপও নয় গরমকালে গরম শীতকালে শীত গরমকালে এবছর অতিরিক্ত গরমের জন্যে মানুষ খুব কষ্ট হচ্ছে শীতকালে শীত থাকলেও সে মানুষ সব কিছু সহ্য করতে ক্ষমতা থাকে গরমকালে সবজি পায় সব রকম সবজি পাওয়া যায় যেমন আম কাঁঠাল সবরকমের ফল পাওয়া যাচ্ছে সবজিও পাওয়া যায় শীতকালেতে মানুষ সবরকম সবজি পায় ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি এই সব সবজি মানুষ পেয়ে থাকে